আমি কোনো রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি ইউটিউবেও আমার কোনও অংশগ্রহণ করা হয়নি যদি কোনো দিন সুযোগ পাই তাহলে করব এমনি আমরা পাশাপাশি প্রতিবেশি বসে আলোচনা করি কী ভাবে কেমন ভাবে রান্না করা হয় ওই জন্য আমি মাংস রান্নার পদ্ধতিটা একটু বলছি প্রথমে মাংসটা বাজার থেকে কিনে আনলাম মাংসটা এনে ভালো করে পরিষ্কার করে ধুলাম ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে রাখলাম কিছুক্ষণ তারপর রান্না করলাম কড়াটা বসালাম তেল দিলাম তেলের উপর রসুন দিলাম রসুনের পর পেঁয়াজ কুচি দিলাম আদা বাঁটা জিরা বাঁটা লঙ্কা বাঁটা দিলাম দিয়ে টমেটো দিলাম ধনে পাতা দিলাম বেশ ভালো করে মশলাটা কষে নিলাম কষে নেওয়ার পর মাংসটা তার উপর দিলাম মাংসটা দেওয়ার পর আস্তে আস্তে বাতি কমিয়ে কষতে কষতে কষতে কষতে সামান্য জল ঢেলে দিলাম কষা হওয়ার পর জল ঢেলে দিলাম জল দেওয়ার পর সিদ্ধ আস্তে আস্তে ফুটল সিদ্ধ হয়েছে কিনা তারপর দেখলাম